আমরা তো শহরে থাকি গ্রাম অঞ্চলে যখন যাই খাল বাদা পুকুর ফিশারিতে যখন যাই গিয়ে দেখি বক বসেছে তারপর কি পানকৌড়ি তারপর কি কাক শালিক এইসব দেখি আবার আমরা শহরে থাকি শহরে একটা টিয়া পাখি পুকে পুষেছি তা সেই টিয়া পাখিটার নাম দিয়েছি মিঠু টিয়া পাখিটা যখন আমার বাড়িতে কুটুম্ব আসে তখন হচ্ছে কি বলে কুটুম্ব এসেছে কুটুম্ব এসেছে তারপর আমার মা বাবা ভাই বোন সবাই ওই টিয়া পাখিটাকে বলে যে এইটা খুব ভালোবাসে টিয়া পাখিটার টিয়া পাখিটা যদি দেখে আমার মার না যদি দেখতে পায় তাহলে সে কীরকমই করে মা মা করে সে তারপর কি আমাকে না দেখতে পারলে ওরকমই আমরা ওই টিয়া পাখিটার খেতে দিই হচ্ছে ওই বিস্কুট দিই মুড়ি দিই এটা ওটা দিই খেতে তাই জন্য করে টিয়া পাখিটা যখন আমাকে দেখতে পায় তখন হচ্ছে গিয়ে বলে যে ডাকে আমাকে আমাকে দেখতে পেলে খুব ডাকে আমি যখন না খাবার দেবো ততক্ষণ অব্দি ও চুপ করবে না আর হচ্ছে কি আমাদের বাড়ির জানালার কাছে দুটো শালিক আসে সবসময় এসে ডাকবে যতক্ষণ না খাবার দেবো ততক্ষণ না বাড়িতে যাবে না তার মানে চলে যাবে না আর টিয়া পাখি দুটো দেখতে খুব ভালো লাগে আমাদের একটা পোষা টিয়া পাখি আছে তাই জন্য করে আমাদের বাড়ির কাছে আরও দুটো টিয়া পাখি আসে আসে আমাদের বাড়ির পাশে বাড়ি তাদের টিয়া পাখি তো তাদের টিয়া পাখি দুটোই হেবি সুন্দর আমাদের টিয়া পাখির কাছে আসবে এসে এসে চলে যাবে আবার থাকবে তাদের আবার ছেড়ে দেয় আমাদের টিয়া পাখি ছেড়ে দেওয়া হয় না চলে যাবে বলে আর আমাদের বাড়ির পাশেও দুটো শালিক এমনি শালিক পাখি এমনি উড়ে উড়ে আসে দুটো শালিক পাখি সেই শালিক পাখি দুটো আমাদের বাড়ি যখন আসে তখন খাবার টাবার দিই খেয়ে টেয়ে আবার চলে যায় আবার আসে বিভিন্ন হচ্ছে কি পাখি অনেক পাখি আসে আমরা শহরাঞ্চলে থাকি তো ওই জন্য করে বেশিরভাগ হচ্ছে কি পাখি টাকি থাকে না গ্রামাঞ্চলে যখন যাই তখন প্রচুর পরিমাণ পাখি পাখি টাকি দেখি তা ও ওইসব পাখিকে ভালো লাগে বেশি হচ্ছে ফ ফটোশ্যুট পাখি কোনো ভালো লাগে না ফটো টটো তুলিনি অতটা পাখিরা তো ফটো টটো তুলতে গেলেই তো পালাবে চুরি করে ফটো তুলতে হবে নইলে পালাবে ওই জন্য করে ফটো টটো তুলি না এমনি পাখি দেখি দেখে আবার চলে আসি গ্রাম অঞ্চলে যেন যে গ্রাম অঞ্চলে আমার একটা মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি যাই তখন দেখি এমনি শহরে থাকি অতটা দেখি না পাখি খুব কম দেখি তাই জন্য করে পাখি অতটা দেখা হয় না